আমি আপনাদের কাছে আজকে দুটি রান্নার রেসিপি জানাচ্ছি একটি হল আলুপোস্ত আর একটি হল মাটন কষা আলুপোস্ত রান্না করতে গেলে প্রথমে আলুটিকে ভালো করে ছুলে নিতে হবে তারপরে আলুটিকে ভালো করে চৌকোভাবে কুঁচি কুঁচি করে কেটে নিতে হবে আর লাগবে কাঁচা লঙ্কা দুটি আর একটি টমেটো আর একটি পেঁয়াজ পেঁয়াজটাকেও কেটে নিতে হবে কাঁচা লঙ্কাকেও কেটে নিতে হবে আর কেটে নিতে হবে ওই টমেটোটাকেও আর লাগবে একটু পোস্ত বাটা পোস্তটা আপনারা শিলেও বাটতে পারেন আবার মিক্সিতেও বাটতে পারেন প্রথমে গ্যাসে কড়া বসিয়ে কড়াটি গরম হয়ে গেলে তাতে সরষের তেল দিতে হবে সরষের তেলটি গরম হয়ে গেলে তার মধ্যে পেঁয়াজ টমেটো এবং কাঁচা লঙ্কা তুলে একটু নাড়াচাড়া করে আলুকে তুলে আলুর যেহেতু ধোয়া আলু আছে সেই আলুটিকে তুলে দিতে হবে আলুটিকে নেড়ে ভাজা ভাজা হয়ে আসলে তার মধ্যে একটু একটু গুঁড়ো লঙ্কা দিয়ে তারপরে ওই পোস্তটিকে দিয়ে নাড়াচাড়া করে জল ঢেলে দিতে হবে আলুটি সিদ্ধ হয়ে গেলে আমাদের আলুপোস্ত রেডি আর মাটন কষা মাটন কষা করতে গেলে মাটনের মধ্যে কাঁচা মাটনের মধ্যে সরষের তেল পরিমাণ মতো লবণ জিরা গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা সবই পরিমাণ মতো দিয়ে মাখিয়ে একটি পাত্রে ঢাকা দিয়ে রেখে দিতে হবে তারপরে একটি কড়াইকে গ্যাস ওভেনে বসিয়ে গ্যাসটিকে জ্বেলে তাতে তাতে তেল সরষের তেল দিয়ে তেলটি গরম করতে দিতে হবে সরষের তেল গরম হয়ে গেলে ওতে একটু টমেটো কুঁচি এবং কাঁচা লঙ্কা দিয়ে এবং একটু গোটা গরম মশলা কিছুটা দিয়ে নাড়াচাড়া করার পরে ওই ওই তেলের মধ্যে যে মাংসটি মাখানো আছে সেই মাংসটিকে তুলে দিতে হবে তুলে ওটি নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে এমনভাবে কষাতে হবে যেন কষাটির রং হয় আরশোলার মতো ওই রকম কষানো হয়ে যাওয়ার পরে তারপরে একটু জল ঢেলে একটু ক্ষণ ফুটিয়ে আবার সেই কষা কষা করে মাংসটিকে নামিয়ে দিতে হবে এই দুটি রান্নার মধ্যে আমার মনে হয় আলুপোস্ত রান্নাটি সবথেকে সহজ রান্না যেহেতু আলুপোস্ততে কম উপকরণ লাগছে সেহেতু টাইমও কম লাগছে এবং মাংস রান্না করতে গেলে টাইমটি আমাদের একটু বেশি লাগবে